সাঁতার কাটা খেলা করার মতন বাইরের কাজকর্ম আছে যেগুলো আমি উপভোগ করি সবথেকে বেশি উপভোগ করি সাইকেল চালানো সাঁতার কাটা খেলা করা ইত্যাদি